আমি আমার চাকরির ভবিষ্যতে এমন একটি অবস্থা খুঁজছি যেখানে আমি প্রচুর প্রচুর প্রচুর টাকা কামাতে পারবো আমার যে কাজ ভালো লাগে সেই কাজ আমি চাকরিতে করি না আমি চাকরি করি পয়সা কামানোর জন্য তাই আমি চাই যে আমার কাছে যেন প্রচুর টাকা আসে আমি এই রকম চাকরি করি চাকরির ভবিষ্যতে সেই টাকা দিয়ে আমি আমার নিজের পছন্দের একটি বাড়ি বানাতে চাই আমার নিজের পছন্দ মতন গাড়ি কিনতে চাই